বাংলা ভাষা সম্পর্কে কিছু সাধারণ ভ্রান্ত ধারণা হচ্ছে যে কেউ কেউ মনে করে যে বাংলা ভাষা শুধুমাত্র একটি দেশের মাতৃভাষা বাংলা ভাষা হচ্ছে যে দুটি প্রধানত ব্যবহৃত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এবং বাংলাদেশে এছাড়াও এই ভাষা নানা দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে উচ্চারিত ও ব্যবহৃত হয়ে থাকে নানা জায়গার মানুষের মুখ থেকে বাংলা ভাষা শোনা যায় সবুজ সোনার বাংলা কিছু কিছু মানুষ মনে করেন যে বাংলা ভাষা শুধুমাত্র কলকাতায় একইভাবে ব্যবহৃত হয় কিন্তু সত্যিকারের বিষয় হচ্ছে যে বাংলা ভাষা উচ্চারণ উপস্থাপনা ও প্রয়োগ বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের না বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ধরণের ভাষা বলে থাকে সবার সামনে বাংলা বোঝা যায় কিন্তু মনে করেন যে বাংলা ভাষা শুধুমাত্র বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের মধ্যেই বোঝা যায় কিন্তু সেটা নয় সেটা বিভিন্ন রাজ্যেও শোনা যায় বাংলা ভাষা এটা সমাধান করতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু আমরা পশ্চিমবঙ্গভাষী বাংলা ভাষার একটা গুরুত্বপূর্ণ ভাষা সবাইকে এটা বলতে হবে এবং মানতে হবে